আমার এলাকায় একটি পর্যটনদের প্রসিদ্ধ এলাকা এখানের মনোরম আবহাওয়া সুন্দর স্নিগ্ধতার জন্য বাইরের থেকে প্রচুর পর্যটক কিন্তু এখানে বেড়াতে আসেন এবং ছুটির সময়ও ছুটি কাটাতে আসেন যার ফলে এইখানে কিন্তু পরিবহন ব্যবস্থাও খুবই ভালো এখানে বাইরের থেকে যাতে মানুষ আসতে পারে সেই জন্য রেলের ব্যবহার মাধ্যম খুব সুন্দর রয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর রয়েছে এছাড়াও বাস ট্যাক্সি ট্রাম অটো রিকশা এইগুলো তো রয়েইছে বাসে করেও মানুষ আসতে পারেন যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য আমাদের এখানে রাস্তাঘাটও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের থেকে মানুষ এসে যখন এখানে ছুটি কাটাতে আসে তখন কিন্তু তারা এখানে কিছু দিন থাকার চেষ্টা করে থাকার জন্য এখানে যখন তারা ঘোরাঘুরি করেন রাস্তার ধারে তখন কিন্তু তাদিকে ট্যাক্সি বা বাসে করে বা অটো রিকশায় করে ঘোরাঘুরি করতে হয় আর সেই জন্য এইখানে মানুষ কিন্তু পরিবহনের দিক থেকে সুযোগ সুবিধা অনেক কিছুই পেয়ে থাকে এবং পর্যটকরা খুব আনন্দের সহকারে তারা কিন্তু এই জায়গাটি উপভোগ করে এবং এখানকার যে মনোরম দৃশ্য সেটা কিন্তু তারা উপভোগ করেন